আমি দুর্গাপুরে ওয়াটার পার্কে যাচ্ছি তো আমি একটা ক্যাব বুক করেছি আমার তার তিনশো টাকা ভাড়া আসছে কিন্তু আমার কাছে একটা কুপন আছে সেই ছাড়টা আমি কী করে পাব পদ্ধতিটা যদি আমাকে বলে দেন আমার খুব সুবিধা হবে